আমরা অসুস্থতা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পছন্দ করি হ্যাঁ পছন্দ করি অবশ্যই কেন হাসপাতালে গেলে অনেকরকমের ভালোরকম চিকিৎসা পাওয়া যেতে পারে আমাদের আমাদের হাসপাতালটা অনেকটা উন্নতমানের হয়ে থাকে আমরা যদি কোনো আঘাত বড় আঘাত নিয়ে যাই সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স এবং ওষুধপত্র রেডি থাকে আমাদের সবরকম ভালোভাবে ভালো করার জন্য হ্যাঁ যদি আঘাত আমাদের কম লাগে আমরা সেটাকে ঘরোয়া ভেষজ আয়ুর্বেদিক ওষুধ দিয়ে আমরা ঠিক করার চেষ্টা করি যেমন দেখতে গেলে যদি আমাদের হাঁচি কাশি হয়ে থাকে আমরা হাঁচির জন্য জলে গরম আদা আদাকে দিয়ে গরম করে সেটার ভাপটা নিয়ে থাকি আমরা এবং বলতে গেলে কাশির জন্য আমরা তুলসী এবং মধু খেয়ে থাকি যা আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারিতা হয় এবং হাঁচি কাশি কমে যদিও যদি না যদি দেখা যায় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাহলে বলতে গেলে আমরা হাসপাতালেও নিয়ে যেতে যাই এবং দেখতে গেলে আমরা চিকিৎসাগত প্রকৃতিও প্রতিকরণও আমরা ধন্যবাদ জানাতে পারি প্রকৃতিকে যে প্রকৃতি আমাদেরকে এতটা ভেষজ ওষুধ আমাদেরকে প্রদান করে